পশ্চিমবঙ্গের মাতৃভাষা হলো বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গে মোট উনত্রিশটি জেলা রয়েছে উনত্রিশটি জেলায় বাংলা ভাষা একে অপরের থেকে আলাদা প্রত্যেকটি জেলার আঞ্চলিক উপভাষা অন্য রকম হয় বাংলা ভাষার থেকে কিছুটা আলাদা যেমন নদিয়া হুগলি ও বর্ধমান জেলার দিকে রাঢ়ী উপভাষায় কথা বলা হয় ঠিক তেমনি মালদহ মুর্শিদাবাদ ও রাজশাহীর দিকে বরেন্দ্রী ভাষায় কথা বলা হয় বাঁকুড়া পুরুলিয়া বীরভূমসহ ঝাড়খণ্ডের কিছু অংশে ঝাড়খণ্ডি ভাষায় কথা বলা হয় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও বাংলা ভাষার বিভিন্ন রূপে কথা বলা হয় যেমন সমতলের দিকটা বাংলা ভাষা একটু শুদ্ধভাবে বলা হয় তেমনি নদী এলাকার দিকে বাংলা ভাষা সমতলের দিকের থেকে একটু আলাদা হয় যেমন আমাদের সমতলের দিকের মানুষ বাংলা ভাষা কোথায়টাকে কোথায় হিসাবে ব্যবহার করা হয় কিন্তু নদী এলাকায় কোথায়টাকে কাই বলে আবার কলকাতার ওদিকের মানুষের বাংলা ভাষা একটু আলাদা হয় তারা একটু শুদ্ধভাবে কথা বলে আবার তারা বাংলা ভাষার মধ্যে ইংরেজি ও হিন্দি মিশিয়ে কথা বলে